বাংলা ভাষা হচ্ছে আমাদের মাতৃভাষা আর কি বাংলা ভাষায় কথা বলতে আমরা খুব ভালোবাসি বাংলা ভাষা আমাদের যে মাতৃভাষা ছোটো থেকেই আমরা বাংলা ভাষাতে কথা বলে এসেছি কিন্তু রাস্তা দিয়ে বাইক নিয়ে বেরোলে একটা মানে বেড়ালে পথ কেটে দিলে এটা একটা আমরা ভ্রান্ত থাকি কিছু ভুল ভ্রান্ত যেটা সবাই মানে কুসঙ্কার বলে মনে করেন যেটা সত্যিই কিছু হবে এমনটা তা নয় বাংলা ভাষাটা আমাদের মাতৃভাষা আর আমাদের বিভিন্ন কেরিয়ারের জন্য বাইরে যেতে হয় আমাদেরকে আর বাইরে তো আর বাংলা ভাষা চলে না হিন্দি ভাষা ইংলিশ ভাষা যেখানে যেমন বিভিন্ন জায়গায় চলে যেমন দুবাইয়েতে সবাই এক্টু হিন্দি ভাষাতেই কথা বলে দুবাই তারপর হচ্ছে এট্টু অন্যান্য বাইরের দেশে গেলে তেলেগু তামিল এই সব ভাষাতে অনেকে কথা বলে আর আমাদের এখানে ওয়েস্ট বেঙ্গলে বাংলা ভাষাটাই আমাদের সব থেকে বেশির ভাগ চলে কারণ আমরা তো মাতৃভাষা আমাদের বাংলা সেটা সবাই জানে তাই আমরা বাংলা ভাষাতে একটু বেশি কথা বলতে ভালোবাসি বাংলা ভাষা আমাদের গর্ব এই এই যা আর ওই রাস্তা দিয়ে ওরকম একজন এটাকে ভুল ভ্রান্ত না বলে ধারণ করে